হ্যাঁ বলো এই তো মার্কেটের দিকে আসছি বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে আসছি এই ক্লাবের দিকে একটু যাব একটু পরে এখন একটু ঘুরব হুম কী মাংস

হুম কোনখান থেকে ওই মা কালী রেস্টুরেন্ট থেকে কষা মাংস নিয়ে যাব তো কোনখান থেকে নিয়ে যাব ফ্যামেলি রেস্টুরেন্ট হ্যাঁ বলছিলাম ফ্যামেলি রেস্টুরেন্ট থেকে কিন্তু আর আমি তো অত পয়সা নিয়ে আসিনি যে কত নিয়ে যেতে হবে তাও ও আর আমার তো একটু দা দাদা কোথায় গেছে দাদাকে বল না আনতে কল করে নিতে পারতে তো বলছিলাম কত নিয়ে অত পয়সা নেই আমার কাছে না বন্ধুরা কি থোড়ি না অত টাকা দেবে হুম ঠিক আছে তাহলে ফোনপে করে নাও কোথা থেকে নিয়ে যাব কোন হোটেল ফ্যামিলি হুম তো কোন হোটেল থেকে নিয়ে যাব কোথা

ঠিক আছে তাহলে পয়সা পাঠালে আমি তাহলে নিয়ে যাব পাঠিয়ে দাও তাহলে রাখ